হ্যাঁ আমি এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছি তো যেখানে আমাকে কোম্পানি থেকে দু জনকে একসঙ্গে কাজে পাঠিয়েছিলো একটি জায়গাতে সার্ভে করার জন্য তো সেখানে আমার একটি অস্বস্তি বোধ হচ্ছিলো যে আমাকে যেই স্টাফের সঙ্গে পাঠিয়েছিলো তার সঙ্গে থাকতে আমি বিরক্তি বোধ করি যেমন সে খুবই খারাপ ভাষায় কথা ব কথা বলে তো ক আম খুবই গালাগালি দেয় তো তার সঙ্গে থাকার জন্য আমাকে অনেকটা প্রবলেম হয়েছিলো তো সে মানুষের সঙ্গে ঠিকভাবে ব কথাবার্তা বলতে পারে না তাতে যাতে মানুষ ভালোভাবে বোঝে ব্যাপারটা যে সার্ভে করতে দেয় সেটা না বলে সে তাদেরকে খারাপ ভা মানে খুবই উচ্চবাক্যে বলে যে যাতে তারা খুব রেগে যায় এবং তারা সার্ভে করতে দিতে নারাজ মানে না রাজি হয়ে যায় এবং এইভাবেই কোম্পানির লস হয় তো কোম্পানি আমাকে কথা শোনায় যেহেতু আমি হেড কিন্তু সে আমার কথা শোনে না তো এই জন্য তার সঙ্গে কাজ করতে আমার খুবই অস্বস্তিকর বোধ হয়েছিলো একবার তো সেই সময়ের মধ্য দিয়ে আমি কে এসেছি তো সেটা আমার কাছে খুব বিরক্তিকর একটি সময় ছিলো